পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু প্রাকৃতিক সম্পদগুলি হলো যেমন জলাশয় নদী নালা হ্রদ ঝিল এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় অনেক রকম বন রয়েছে এবং এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় কিছু বাচ্চাদের পার্ক এবং চিড়িয়াখানা রয়েছে যেখানে অনেক রকম পশু রয়েছে এছাড়াও কিছু পরিবেশগত চ্যালেঞ্জ হচ্ছে যে যেহেতু আমরা আধুনিক সময়ের সঙ্গে সঙ্গে গাছপালা কেটে ফেলছি তো বন জঙ্গলের সংখ্যা আস্তে আস্তে কমছে এবং পরিবেশ দূষণও ঘটছে এছাড়াও এই মুহুর্তে বাস গাড়ি এসবের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় পরিবেশ দূষণ তো বাড়ছেই তার সাথে সাথে শব্দ দূষণও হচ্ছে যেটি এবং বায়ু দূষণেরও খুবই ক্ষতি হচ্ছে এছাড়াও আমাদের জেলায় জলের প্রধান উৎসগুলি হচ্ছে বিশেষ করে মাটির তলা থেকে যে জলটি পাওয়া যায় সেই জলটি এছাড়াও বাড়ি বাড়ি লাইন জলেরও ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমাদের আশেপাশে স্বাস্থ্য বিধিতে অনেকরকম পরিবর্তন লক্ষ্য করা গেছে এগুলি খুবই উপকার করা হচ্ছে এখনকার সময়ে এছাড়াও স্বাস্থ্যবিধিতে অনেক রকম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নতুন নতুন সরঞ্জাম যুক্ত করা হচ্ছে এছাড়াও জেলা পৌরসভার সময়ে জেলা পৌরসভার রাস্তাগুলিকে অনেক রকমভাবে পরিষ্কার করার সাহায্য করছে এছাড়াও আবর্জনাকে সঠিক জায়গায় রাখার জন্য তারা রাস্তায় রাস্তায় ডাস্টবিন রাখছেন এছাড়াও প্রত্যেকের বাড়িতে বাড়িতে দুরকমের ডাস্টবিন দেওয়া হচ্ছে একটি বর্জ্য পদার্থ যেগুলি ব্যবহার করা যায় না পুনরায় এবং আরেকটি যেগুলি পুনরায় ব্যবহার করা যায় সেরকম